হ্যাঁ আমি আমাদের মাতৃভাষা ছাড়াও অন্যান্য ভাষায় বইও পড়েছি সেই ভাষাটি হল ইংরাজি আমি ইংরাজি ভাষার বইটি যখন বাংলায় অনুবাদ করে পড়েছিলাম সেই গল্পটাও আমার খুব ভালো লেগেছিল সেই গল্পটি ছিল একটা ভালোবাসার গল্প যেহেতু এটি একটি ভালোবাসার গল্প ছিল সেহেতু গল্পটি আমার খুব আকর্ষণপূর্ণ লেগেছিল সেই গল্পটি আমি পাঁচ দিন ধরে পড়েছিলাম গল্পটি এতটাই আকর্ষণীয় ছিল যে সেই গল্পটি আমার খুব তাড়াতাড়ি পড়ে শেষ করতে চেয়েছিলাম কারণ গল্পটার শেষে কী হবে সেটা জানার আমার খুব আগ্রহ ছিল কিন্তু তাও গল্পটা আমার শেষ করতে পাঁচ দিন লেগে গিয়েছিল তাও গল্পটা পড়ে আমার এতটাই ভালো লেগেছিল যে আমি আপনাদের বলে বোঝাতে পারব না আর আমি অবশ্যই বলব আমার মাতৃভাষা যেহেতু বাংলা তাই বাংলা ভাষা অর্থাৎ বাঙালির শ্রেষ্ঠ গ্রন্থ হিসাবে মহাভারত যা আমাদের ধর্মগ্রন্থ সেই বইটি পৃথিবীর প্রত্যকেটা মানুষের পড়া উচিত আমি যতদূর শুনেছি এই গ্রন্থটি সম্পর্কে বা এই গ্রন্থটি পড়ে এই গ্রন্থ থেকে অনেক জ্ঞান লাভ করা যায় আমিও এই গ্রন্থ থেকে অনেক জ্ঞান লাভ করেছি এবং আমি আশা করছি পৃথিবীর প্রত্যেকটা মানুষ এই গ্রন্থটি পড়ুক এবং জ্ঞান লাভ করুক তাই আমি মনে করি আমাদের এই মহাভারত ধর্মগ্রন্থটি পৃথিবীর প্রত্যেকটা মানুষের পড়া উচিত